আমি একটা প্রোমো কোড পেয়েছি প্রোমো কোডটা অফারের চার দুই শূন্য সাত এ প্রোমো কোডের যে আমায় দিয়েছে সে অর্ডারে যখন আমি ক্যাব বুক করছি তখন আমি কিন্তু অফারটি পারছি না কিন্তু যেমনিভাবে হোক এ অফারটি আমার চাই অফারটি আমি পেয়েছি সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আপনি আমায় এ অফারটি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করুন কারণ দিলে আমি সঙ্গে সঙ্গে ক্যাব বুক করতে পারবো এবং করার সাথে সাথে যে অফারে টাকাটা আমার আছে সেটা যেন ছাড় দেওয়া হয় যদি আপনি ছাড় দেন তাহলে আমি আপনার কাছে বুক ক্যাব বুক করবো তা নাহলে অন্য ক্যাব বুক করতে আমি বাধ্য হব